কৃষিতে আমার প্রিয় দিক হল বাগান পরিচর্যা কৃষি সম্পর্কিত বাগান পরিচর্যা কারণ বাগানে ফুলের গাছ ফলের গাছ এবং আরও বিভিন্ন রকম ঔষধি গাছ এইসব লাগাতে আমার খুব ভালো লাগে এবং আমি বাগান পরিচর্যার মাধ্যমে অনেক গাছ সম্পর্কে শিক্ষা অর্জন করতে পারি এবং বৃদ্ধিমূলক অভিজ্ঞতাও অর্জন করতে পারি এছাড়াও বাগানের পরিচর্যা এবং ফল ফুল উৎপাদন প্রক্রিয়াও আমার প্রতিশ্রুত সুখ ও সমৃদ্ধি দেয় ফলের উৎপাদন পরিকল্পনা বাগান পরিচর্যা গাছ দেখা এবং সরবরাহের মাধ্যমে গ্রামের অর্থনৈতিক উন্নতির অংশ হিসাবেও আমাকে খুশি করে এবং এই বাগানে পরিশ্রম করার মাধ্যমে এইসব জিনিসগুলি কৃষিতে আমার উদ্যম এবং আনন্দও আরও বাড়িয়ে তোলে এই জন্য আমার বাগান পরিচর্যা করতে খুব ভালো লাগে এবং কৃষিতে আমার এই জন্য প্রিয় দিক বাগান পরিচর্যা